স্থানীয় কিছু শিক্ষা এখানে শেখার সুযোগ আছে কিছু কিছু জায়গা যেমন স্কুল কলেজ মাদ্রাসা সেখানে শেখানো হয় সেলাই নাচ আবৃত্তি আঁকা কম্পিউটার এরকম কিছু কিছু শেখার সুযোগ সুবিধা সেখানে আমরা পেয়ে থাকি পাই আগের থেকে এখন শিক্ষার হারটা একটু শিক্ষাটা একটু বেড়েছে কেননা আগের যুগে পড়াশোনাটা কম ছিলো তাই আমাদের দেশটা এতো উন্নত হয় নি এখন দেশটা বেশ ভালো উন্নত হয়েছে কেননা এখন মানুষ পড়াশোনা বেশি শিখছে পড়াশোনার হারটা বেশি বেড়েছে মানুষ বেশি চাকরিও পাচ্ছে চাকরি করছে

তাই আগের তুলনায় এখন একটু পড়াশোনার কমটা পড়াশোনাটা একটু কমেছে তাই আমরা কী করি মাঝের মধ্যে বাচ্চাদের কী করি প্রাইভেট স্কুলে দিয়ে দিই ভালো ভালো এখানে কিছু স্কুল আছে ভালো কলেজও আছে যেমন আই টি আই কলেজ আছে খুব ভালো নাম করা কলেজ সেখানে পড়াশোনা করে করে তারা বেরিয়ে অনেকে অনেক ছাত্র এবং ছাত্রীরা চাকরিও পেয়েছে কিছু দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আমাদের কিছু ভালো কোচিং সেন্টারও আছে সেখানে তারা চাকরির জন্য পড়ছে কেউ কেউ বা আবার পরে চাকরিও পেয়েছে তারা কেউ কেউ আবার চাকরির জন্যে প্রস্তুতি নিচ্ছে